হ্যাঁ আমার ইচ্ছা বলতে আমার ইচ্ছা হচ্ছে ডব্লিউবিসি পরীক্ষা দিয়ে একটি সরকারি উচ্চ পদে যাওয়া এটি আমার ইচ্ছা এবং তাছাড়াও কিছু সামাজিক বিভিন্ন কাজকর্ম করা যাতে আমি এই যে দেশের নাগরিক এবং আমি একজন সমাজ সমাজের মানুষ একজন সমাজে থাকি এবং সমাজের প্রতি প্রত্যেকটা মানুষের যে কর্তব্য থাকে সে কর্তব্য থেকে আমরা বিরত থাকতে পারি না তাই সামাজিক কিছু কর্তব্য রয়েছে তাই আমি এই সরকারি এমন পদে যেতে চাই যেটির নাম হল ডব্লিউবিসিএস যার মাধ্যমে আমি শুধু নিজেকেই একটি উচ্চ পদে বা নিজেই জীবনে সফল হতে চাই না তার পাশাপাশি মানুষকে আরও সহযোগীতা করতে চাই মানুষকে বিভিন্ন ভাবতে গিয়ে বিভিন্ন যে দূর্গম জায়গা থেকে যেখানে মানুষ রয়েছে সেইরকম জায়গা থেকে আমি বের করে আনতে চাই এবং এর পাশাপাশি আমি কিছু এমন কিছু কাজ করতে চাই মানে যার জন্য মানুষ আমাকে মনে রাখে এবং অন্যান্য মানুষ দেশের মানুষ যাতে আমাকে মনে মনে রাখে মানে আমি কে সেটা মনে রাখাতে আমি যেন মানুষের কাজের মধ্যে নিয়ে মানুষের নীতির মধ্যে দিয়ে বিভিন্ন ভালো ভালো জিনিসের মধ্যে দিয়ে আমি যেন মানুষের মনে বহুদিন ধরে যেন থেকে যাই এবং তারা যাতে আমাকে শ্রদ্ধা বা সম্মান জানাতে আমার ক্ষেত্রে আমার থেকে যাতে আমার কাজ বা নীতি যেগুলি আমি করতে চাই সেগুলোকে যাতে তারা অনুসরণ করে এবং যার ফলে তারা যাতে ওই জিনিসগুলির মাধ্যমে জীবনে এগিয়ে যায় আমি সেই দিকেই একটা যথেষ্ট চেষ্টা এবং চিন্তাভাবনা রেখেছি বর্তমানে আমি সেগুলির উপর কাজ করার একটা চেষ্টা করছি এবং আর একটা দিক এখানে আমি বলতে পারি যে এখানে আমি কিছু ব্যবসায়ী বা ব্যবসা সংক্রান্ত কিছু শুরু করতে চাই যাতে এই যে কর্ম সংক্রান্ত যে একটা বিশেষ সমস্যা চলছে যার জন্য মানুষ হাহাকার করছে যোগ্যতা থাকলেও চাকরি পাচ্ছে না আমি কিছু ব্যবসার ব্যবসা বা এমন কিছু উদ্যোগ করতে চাই যাতে শুধু আমি উন্নত বা আমি উপকৃত হব না তার পাশাপাশি মানুষও কিছু উপার্জন করবে যোগ্যতা অনুযায়ী এবং একটা কোনও কিছু গড়ে উদ্যোগ গড়ে উঠলে তা সেই উদ্যোগকে কেন্দ্র করে তার পাশাপাশি আরও কিছু মানুষ আরও দশজন মানুষ যাতে তাদের বিভিন্ন উদ্যোগ ছোটোখাটো উদ্যোগের মাধ্যমে তারাও উপকৃত হয় অর্থাৎ একটা একটা ভালো একটা শহর গড়ে তুলবে একটা উদ্যোগকে কেন্দ্র করে এবং এই উদ্যোগ যত বাড়বে ভারত ততো অর্থনৈতিক দিক থেকে একটা উন্নতির চরম শিখরে যাবে এবং বর্তমান ভারতে যে দরিদ্র অবস্থা দুর্বিষহ অবস্থা সেই অবস্থা দূর হবে মানুষ এখানে বিভিন্ন অনুযায়ী কাজ পেতে পারবে এগুলিই আমার ইচ্ছে এবং আকাঙ্ক্ষার মধ্যে রয়েছে